আমার এলাকায় নির্বাচনের সময় আমি বিভিন্ন সমস্যার সম্মুখীন হই যদিও আমার এখানে সমস্যাটা একটু কম কারণ এখানে ভোটের দিকে ওই নির্বাচনের সময় ঝামেলাটা একটু কমই হয় কিন্তু তবুও কম মানে এরকম নয় যে একদমই হয় না কিন্তু এখানে আমাকে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় সেক্ষেত্রে আমি বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হই যে অনেকের দেখাচ্ছে যে ভোটের দিন গাড়ি কম থাকে আর আমার ভোটের যে নির্বাচনের যে বুথটা হয় সেটা একটু আমার গ্রামেই হতে পারে কিন্তু একটু দূরে আমাকে একটু যাতায়াতের ব্যবস্থা আমার সেক্ষেত্রে অসুবিধা হয় যেহেতু গাড়ি কম থাকে একটু গাড়ি এ করে যেতে হয় তো সেক্ষেত্রে যেহেতু বাস বা কোনও কিছুই রাস্তায় ওই দিন থাকে না কারণ ওই ঝামেলার ভয়ে কেউই বাড়ি থেকে বেরোয় না সেই জন্য আমি যেতে ওই নির্বাচনী বুথে যেতে আমার সমস্যা এছাড়াও আরও কিছু সমস্যা নয় আমি যদিও বা অনেক কষ্ট করে ওই গাড়িটা জোগাড় করে ফেলি সেক্ষেত্রে সেই গাড়িও যেতে চায় না কারণ রাস্তায় দেখা যায় গুণ্ডারা স্থানীয় গুণ্ডারা গুণ্ডারা বলতে ওই যারা পার্টি করে সেই পার্টির যারা নেতা তারাই কিছু ক্ষেত্রে ঝামেলা করে নিজেদের মধ্যে সেই গুণ্ডারা যেহেতু ঝামেলা করে ওই গাড়ি দেখলেই তারা আটকে দেবে যে রাস্তায় আজকে গাড়ি নিয়ে বেরোনো যাবে না সেই ভয়ে তারাও বেরোতে চায় না এর ফলে আমি সমস্যার সম্মুখীন হই এবং আমার নিজেরও ভয় করে যে ওই গুণ্ডাদের হামলার মধ্যে যদি আমি পড়ি তারা নিজেদের মধ্যে হয়তো ঝামেলা করছে আমি যদি সেখানে পড়ি সেক্ষেত্রে আমার যদি কোনও ক্ষতি হয় আমার নিজেরও ভয় লাগে এইসব সমস্যা তো রয়েছেই এছাড়াও আরও যদি বলতে হয় তাহলে বলতে হয় যে আমি ভোট কারচুপিও দেখেছি এক্ষেত্রে দেখা যায় অনেকসময় ভোট কারচুপি এরকম হয় ব্যালট বক্সগুলো তারা নিজেরা ভর্তি করে দিচ্ছে যেরকম যে ভোট কেউ দিতে এসেছে তাকে ভোট দিতে ঢোকানোই হলো না তার কাগজ তার কাছ থেকে নিয়ে নেওয়া হলো দিয়ে নিজের মতো ভোটটা বসিয়ে দিল দিয়ে বসিয়ে দিয়ে সেটা ব্যালট বক্সের মধ্যে ঢুকিয়ে দিল আবার অনেক ক্ষেত্রে এরকমও দেখেছি যে তারা ভোট দিতে এসেছে তাদেরকে ভোটও দিতে দিয়েছে ব্যালট বক্সে তারা ঢুকিয়েছে ওই ব্যালট বক্সটা কী করেছে তারা ছি পরিবর্তন করে দিয়েছে এর ফলে ভোট কারচুপি এভাবে করেছে এর ফলে আমার এখানে নির্বাচনের সময় আমি এইভাবে বিভিন্ন সমস্যার সন্মুখীন হয়েই থাকি